একটি বাগান তৈরির জন্য আমাদের কিছু ধারণা এবং পদ্ধতির প্রয়োজন হবে প্রথমে বাগানের জন্য একটি উপযুক্ত অবস্থান নির্বাচন করতে হবে বাগানটা কী ধরনের মাটি উপযুক্ত সেটা দেখতে হবে এবং বাগানের জন্য উপযুক্ত মাটি নির্বাচন করতে হবে মাটিতে জীবাণু ব্যক্তিগত নষ্ট করতে হবে এজন্য মাটিতে বিভিন্ন রকমের বিষ দেওয়া উচিত পরিবারের স্থানীয় নার্সারি থেকে মাটি নিতে পারেন বা আপনাদের কোনো বিক্রেতার কাছ থেকেও মাটি নিতে পারেন আপনার বাগানে কোনো বীজ পুষ্পবৃক্ষ ছত্রভঙ্গ অথবা অন্য প্রকৃতিগত উদ্ভিদের সাথে বাগান তৈরির চার্মটা নির্ধারণ করতে হবে আপনি যদি কেউ প্রতিষ্ঠানিত ফল দেওয়ার বৃক্ষের চেয়ে বেশি ফল উৎপাদন করতে চান তাহলে উপযুক্ত ফল দেওয়ার বৃক্ষ নির্বাচন করতে হবে আর বাগানের জন্য সরঞ্জাম ঝোড়া কোদাল এবং গ্রীষ্মের দিনে যখন জল হয় না তখন বাগানে জল দেওয়ার জন্য আমাদের পাইপ ব্যবহার করতে হয় এবং তাছাড়াও প্রতিটা গাছে জল দেওয়ার জন্য হ্যান্ড শাওয়ার লাগে এবং এছাড়াও বাগান দেখাশোনা করার জন্য একজন মালির প্রয়োজন এবং সেই মালি বাগানের পরিচর্যা করেন কখন কোন গাছে পোকা লাগছে বা কোনো গাছে ফল ঠিকঠাক হচ্ছে কি না সেই সব দেখাশোনা আরও অনেক কিছু দেখাশুনো করতে হয় সেই জন্য একজন মালির খুব প্রয়োজন বাগানে তাছাড়াও বাড়ির সবাইকে বাগান পরিচর্যা করতে হয় এবং বাগানে বিষ দিতে হয় তার জন্য বিভিন্ন রকমের ওষুধ দরকার এবং সেই ওষুধগুলো আপনি নার্সারি থেকে বা আপনার সামনাসামনি কোনো দোকান থেকেও নিতে পারেন আর বাগানের বিভিন্ন রকম চারা গাছের প্রয়োজন সেইগুলো আপনি নিতে পারেন আপনার কাছাকাছি কোনো নার্সারি বা সাধারণ কোনো দোকানির কাছ থেকে আর বাগানে ভালো মাটির প্রয়োজন মাটি ভালোভাবে ব্যবহার করতে হবে আর বর্ষার জন্যে জলের জল দেওয়ার প্রয়োজন হয় না আর এমনিতে বাগানের পরিচর্যা করার জন্য একজন মালি রাখতেই হয় এবং ঝোড়া কোদাল এগুলোও প্রয়োজন হয় বাগানের ক্ষেত্রে